হ্যালো আচ্ছা দাদা আপনি কি ওম ট্র্যাভেলস থেকে বলছেন আচ্ছা আপনাদের এখানে মানে জলপাইগুড়িতে রাত ধরুন সাড়ে এগারোটার সময় কি কোনো অটো বা আপনাদের এখান থেকে অটো তো মনে হয় শিলিগুড়ি যাবে না তো কোনো ট্যাক্সি কি পাওয়া যাবে মানে আমার রাত বারোটার সময় ইয়ে বাগডোগরার থেকে ফ্লাইট আছে তো সেই জন্য আমাকে অটো ধরতে হবে তো পাওয়া যাবে কি না সেটাই জানার জন্য ফোন করেছিলাম হ্যাঁ পিক আপ আমাকে জলপাইগুড়ির থেকে করলেই হয়ে যাবে আর আমাকে বাগডোগরা এয়ারপোর্টে নামিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা পাওয়া যাবে মানে সারা রাতই আপনাদের এখান থেকে পাওয়া যায় আচ্ছা তো বাগডোগরা যেতে গেলে কত টাকা দিতে হবে আমাকে না আমাদের এই ধরুন চার জন আছি আর কিছু লাগেজ আছে একটা ট্যাক্সি হলেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে সমস্যা নেই তাহলে রাখছি সাড়ে এগারোটার সময় আপনি পাঠিয়ে দেবেন গাড়িটা আর আমি আমার কারেন্ট লোকেশানটা শেয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে